আরে আর বলিস না রাস্তায় প্রচণ্ড জ্যাম সব জায়গায় এখন মিটিং হচ্ছে না ওই জন্য প্রচণ্ড জ্যাম পড়ছে তাই লেট হলো তোর খবর কী বল ভালোই চলছে বল ওই বলছিলি না কাজ বাজ তো ঠিকই চলছে এই সামনের মাসে বলছিলি না শান্তিনিকেতন যাবি তো কী করবি বল হ্যাঁ আমার অসুবিধা নেই স্যাটারডে সানডে চলে গেলে অসুবিধা হবে না

হুম হুম ঠিক আছে তাহলে কে কে যাবে আচ্ছা তাহলে আগের থেকে রিজার্ভেশান ট্রেন করতে হবে না আর কোথায় গিয়ে থাকা হবে

আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ বল

আচ্ছা ঠিক আছে তা কেরকম কী খরচা পড়বে এগুলো একটু বলতে পারবি ঠিক আছে তাহলে তো ভালোই হবে সবাই বন্ধুরা এক সাথে ঘুরতে গেলে

ঠিক আছে সাবধানে চলে যাস

ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ